আমার সঙ্গীর সাথে সবচেয়ে রোমান্টিক ট্রিপ হল পুরী ভ্রমণ পুরীতে আমি সেইবার প্রথম গিয়েছিলাম এবং তাও আমার স্বামীর সাথে তাই জন্য তা বিশেষ ছিল ওখানে গিয়ে মনে হয়েছিল যেন পৃথিবীর এক সুন্দর দিক উপলব্ধি করতে পারছি সমুদ্রের সুন্দর দৃশ্য ও তার স্নিগ্ধ শব্দ আমার মন কেড়ে নিয়েছিল এছাড়া বিভিন্ন সামুদ্রিক জিনিস তৈরি শোপিস খেলনা গয়না খুব সুন্দর অনেক জিনিস কিনেও এনেছিলাম এছাড়া পুরীর জগন্নাথ মন্দির তো এক অনন্য পাওয়া মন্দিরে যাওয়া পুজো দেওয়া খুব সুন্দরভাবে করতে পেরেছিলাম এই সব মিলিয়ে প্রায় সাত দিন খুব আনন্দ করেই কেটেছিল